আমার মনে হয় প্রথাগত সাঁতার থেকে পেশাদার সাঁতারই ভালো কেননা আমরা নিজের ইচ্ছায় নিজের পেশায় আমরা সাঁতার কাটতে পারি প্রথাগত সাঁতার কী হয় নদী বা সমুদ্রে বা সুইমিং পুলে কেউ শিক্ষা দিলে সেটা শেখা যায় কিন্তু নিজের হাতে কাজ করেই যে শিক্ষা নিজে একটা হাত পা নেড়ে যে সাঁতারের শিক্ষা বা ডুব দিয়ে কিছুক্ষণ পরে ওঠা ডুব সাঁতারের যে শিক্ষা হাত পায়ের প্রচুর ব্যায়াম হয় এবং নিজেরা নিজেদের মধ্যে আনন্দ করতে পারি সেখানে তার আনন্দই আলাদা কিন্তু যদি প্রথাগত সাঁতার হয় সেখানে কেউ ট্রেনিং দেয় সেটা নিজের আওতায় না থেকে অন্য কারোর অধীনে শিখতে হয় তাই আমার মনে হয় যে প্রথাগত সাঁতার থেকে পেশাদার সা পেশাদার সাঁতার খুবই ভালো আমি ন নদী সমুদ্রে সুইমিং পুলে সাঁতার কাটতে খুব একটা পছন্দ করি না কিন্তু সমুদ্রে যে একটু লাফিয়ে কিছুটা সাঁতার কাটতে খুব ভালো লাগে